আমি বাইক খুব ভালোবাসি তো আমি বাইকের যত্ন বিভিন্নভাবে নিয়ে থাকি যেমন একটা মানুষের প্রত্যেক দিন স্নান করার প্রয়োজন হয় তার শরীর সুস্থ রাখার জন্য ও তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সেরকমই আমি মনে করি যে বাইককেও যদি ঠিকঠাকভাবে রাখতে হয় তাকেও যদি দেখতে সুন্দর লাগতে হয় বা তার যে উজ্জ্বলতা সেটা যদি বজায় রাখতে হয় তাহলে তাকেও আমার মানুষেরই মতো তাকেও স্নান করানো উচিত কিন্তু সেটা তো আর দৈনন্দিন সম্ভব না আর বাড়িতে কারোর পক্ষে প্রত্যেক দিন বাইক ধোয়াও সম্ভব না তো সেক্ষেত্রে দোকানে নিয়ে গেলে তারা যেরকমভাবে সব কিছু দিয়ে নতুনের মতো পরিষ্কার করে দেয় সেটা বাড়ির থেকে সম্ভব নয় সেই জন্য আমি দু সপ্তাহে একবার মানে পনেরো দিন ছাড়া একবার বাইকটাকে নিয়ে যাই দোকানে পরিষ্কার করার জন্য এছাড়াও বাইক আমি নিয়মিত তাকে রেস্ট দিই বা বিশ্রাম দিই তাকে কারণ একটা মানুষেরও বেঁচে থাকার জন্য রেস্টের দরকার সেরকম একটা বাইকেরও দরকার হয় সেই জন্য আমি সারা দিন যে আমি বাইক চালালাম তারপর অন্য কাউকে দিয়ে দিলাম এরকমটা করি না তো আমি এইভাবে বাইকের যত্ন নিয়ে থাকি হ্যাঁ আমি মনে করি যে বাইক চালানো মাঝে মাঝে ক্লান্তিকর হয়ে উঠতে পারে যতই আরামদায়ী বাইক হোক কিন্তু যদি একটা মানুষ সারা দিন বাইকটাই চলে থাকে বা লং দিয়ে রুটে সে যদি যায় তখন দেখা যায় আরামদায়ক বাইক হলেও কিছু ক্ষেত্রে তার হাতে বা পায়ে যন্ত্রণা করছে অনেকক্ষণ ক্লাচটা ধরে রেখেছে বা ব্রেকটা অনেকক্ষণ ধরে রেখেছে তো অনেকক্ষণ গিয়ারে পা দিয়ে রেখেছে এছাড়াও অনেক কারণে বা ওই যে সোজা হয়ে সারাক্ষণ বসে রয়েছে ঘাড়ে বা কোমরে ব্যথা লাগছে তো আমার মনে হয়েছে কিছু ক্ষেত্রে ক্লান্তিকর হতে পারে আর লং রুটের জন্য আমি বিভিন্ন জিনিস আমাকে অনুপ্রাণিত করে এবং বিভিন্ন আমি সতর্কতাও অবলম্বন করে থাকি যেমন লং রুটে গেলে আমি এমনি সাধারণত সব সময় হেলমেট পরে থাকি তাছাড়াও লং রুটে গেলে আমি শু ইউজ করি শু ব্যবহার করে থাকি এছাড়া হাতের যে গ্লাভসগুলো হয় সেগুলো ব্যবহার করি এছাড়াও বাইক চালানোর জন্য এক রকমের চশমা পাওয়া যায় আমি সেটা ব্যবহার করি আমার হাঁটুতে বা হাতের যে হাড়গুলো আছে ওইখানের গোড়ার জন্য এক রকমের মাস্ক পাওয়া যায় তো সেগুলো আমি ব্যবহার করি লং রুটে কারণ যখন লং রুটে যাই তখন রাস্তায় কোথায় কী হবে না হবে তো এই সতর্কতাগুলো আমি অবলম্বন করি আর লং রুটে গেলে আমি আরও কী করি কী যেহেতু পুলিশ চেকিং খুব বেশি হয় তো আমি আমার লাইসেন্স বা গাড়ির যাবতীয় কাগজপত্র সব কিছু সঙ্গে রাখতে পছন্দ করি এবং এই লং রুটে গেলে আমি এই সতর্কতাগুলি অবলম্বন করি এবং লং রুটে গেলে আপনি আমাকে অনুপ্রাণিত করে কারণ সেখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক কিছু দেখতে পাই অনেক মানুষজনের সাথে কথা বলতে পাই মিশতে পাই তো আমার প্রাকৃতিক পরিবেশগুলো সব কিছুই আমার খুব ভালো লাগে